আমাদের রান্নাঘরে বর্তমান যে ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করি যন্ত্রপাতিগুলো সেগুলো মিক্সার গ্রাইণ্ডার গ্যাস ওভেন ইত্যাদি তবে আগেকার দিনের যে এই যে যন্ত্রপাতিগুলো ছিল না তার জন্যে আগেকার দিনে অন্যরকম ধরনের একটু রান্নাবান্নার ব্যাপার থাকতো কিন্তু বর্তমান দিনে এগুলো খুবই প্রয়োজনীয় কারণ বর্তমানে যে ব্যস্ততার একটা ব্যাপার থাকে সেই হিসেবে এগুলো খুবই সাহায্যের কাজে লাগে যেরকম মিক্সার দিয়ে অনেক মশলার পক্ষে খুবই সুবিধা একটু ক্যুইকভাবে আমরা মশলা রেডি করতে পারি গ্যাস ওভেনে খুব তাড়াতাড়ি রান্না করতে পারি এইসব কাজে লাগিয়ে আমরা মো মোটামুটি সময়টাকে অনেক কম সময়ের মধ্যে আমরা রান্নাগুলো তৈরি করে নিতে পারি কিন্তু পুরনো বর্তমান পুরনো দিনে সেগুলো করা একটু সময়সাপেক্ষ ছিল আর সেই জন্যে এই জিনিসগুলো বর্তমান ক্ষেত্রে ব্যস্ততার জন্যে এই জিনিসগুলো খুবই উপযোগী